আমাদের গ্রামে বেশ অনেকগুলো শিল্প করা হয় শুধু এক একটি নয় অনেকগুলো করা হয় তার মধ্যে হচ্ছে কুটির শিল্প তাঁত শিল্প রেশম শিল্প প্রচুর করা হয় তার মধ্যে তাঁত শিল্পের মধ্যে তাঁত শিল্পের মধ্যে তাঁতের তাঁত শিল্প যেহেতু করা হয় সেখানে অনেকগুলো যে মহিলারা যুক্ত মহিলা না শুধু পুরুষরাও যুক্ত থাকে তাতে তাদের কী হয় রোজগারের রোজগার হয় তার পরেও হচ্ছে বিড়ি শিল্প বিড়ির মাধ্যমে শুধু সেখানে গিয়েই যে কাজ করতে হবে কোনো ফ্যাক্টরিতে গিয়ে কাজ করতে হবে সেরকম না তারা বাড়িতে জিনিস নিয়ে এসে পাতা মশলা এগুলো নিয়ে এসে তো সুতো নিয়ে এসে বাড়িতে বসে বসে বিড়ি বাঁধে আবার সেগুলো দিয়ে আসে আবার পরের দিনে আবার সেগুলোকে নিয়ে আসে আবার হচ্ছে রেশম শিল্প রেশমের ওই রেশম পোকা থেকে সুতো কালেক্ট করে সেটাকে আবার বিভিন্ন প্রসেস আছে সেগুলো আমার জানা নেই কিন্তু সেগুলোর থেকে নিয়ে এসে সেখান থেকে আবার সুতো বের করে রেশম সুতো বের করে সেখান থেকে রেশমের শাড়ি তৈরি করা হয়